নমস্কার দিদি আপনার দোকানে কী কী জিনিস আছে হ্যাঁ মাসকাবারি বাজার করব কী কী চাল আছে কী কী তাহলে আপনার আমার বাসমতী লাগত পঞ্চাশ কেজি হ্যাঁ একটা আর ডাল কি আমার মসুর ডাল লাগবে পাঁচ কেজি মুগ ডাল লাগবে মুগ ডাল পাঁচ কেজি আর ছোলার ডাল লাগবে পাঁচ কেজি না গো ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে একশো কু একশো কুড়িরটা লবণ লাগবে দু প্যাকেট আর মুড়ি লাগবে এ খোলা মুড়ি এক প্যাকেট আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন দুটো দিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম